গ্রামে যখন খেলাধুলো হয় তখন গ্রামীণ মানুষজন যারা খেলা দেখতে পছন্দ করি তারা অনেক দূর দূর থেকে সেই খেলা দেখতে আসে তাদের পছন্দ করে বলে বা পছন্দ হয় তাদের খেলাধুলা দেখতে এবং ছোটোবেলা থেকে যারা খেলাধুলা করে সেই ছোটোবেলায় বাচ্চারা যখন খেলাধুলা করে সেই খেলাধুলা করার পরে তাদের হাড় মজবুত হয় যাতে সে পরে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যার যেন সমাধান করতে পারে সেই হাড় মজবুত হলে অনেক কাজ আছে সেই জন্য সবাই ছোটোবেলায় খেলাধুলা করে এবং সেই খেলাধুলা যাদের পছন্দ লাগে তারা দেখতে যায়